হ্যালো ডলিদি বলছি আমি শুনেছিলাম যে জলপাইগুড়িতে না কি আপনাদের হচ্ছে ট্যাংরা মাছের ঝোল বিখ্যাত তো আপনি কীভাবে রান্না করেন আমাকে যদি একটু বলতেন আমি আপনার ওই আপনি যদি একটু করে দিতেন আমিও একটু খেয়ে টেস্ট করে দেখতাম তো কেমন তাহলে আমিও বানাতাম ওটা হ্যাঁ আমি শুনেছি ওই জন্য তো আপনাকে জিজ্ঞাসা করছি যে কী কী ভাবে তৈরি করেন তাহলে আমিও ওই ভাবেই চেষ্টা করে দেখব পারি কিনা হ্যাঁ ওই জন্য তো আপনাকে হ্যাঁ ওই জন্যই তো আপনাকে জিজ্ঞাসা করছি আমি আমি শুনেছি যে ওখানের খাবার ওই ট্যাংরা মাছের ঝোল খুব বিখ্যাত ভালো টেস্ট হয় তো কী দিয়ে করা করেছেন বা কীভাবে তৈরি করেছেন ওটা যদি একটু বলতেন হ্যাঁ তো আমাকে তাহলে একটু দিন আমি যে আমি একটু টেস্ট করে দেখি কেমন খেতে লাগে আমিও বাড়িতে গিয়ে বানাব আচ্ছা ঠিক আছে